আমার গ্রামের মুদি দোকানের বর্ণনা দিতে গেলে বলতে হয় যে আমাদের বাড়ির খুব কাছেই একটি মুদি দোকান আছে সেই মুদি দোকানটি হল সম্পর্কে আমার কাকু হন উনি তো ওই মুদি দোকানে সব কিছু জিনিস পাওয়া যায় চাল ডাল তেল নুন মশলাপাতি বিভিন্ন রকমের ও সব কিচুই যা যা বাজারের বড়ো দোকানের যে সব জিনিসপত্র মুদি দোকানে রাখে ওই কাকু ওই দোকানে আমাদের গ্রামের দোকান হলে কী হবে উনি সব কিছুই রাখেন যেমন বিস্কুট বিভিন্ন রকমের চানাচুর কেক চকোলেট আবার এমনকি আমাদেরকে যদি আমাদের হঠাৎ করে কোনও আলু পেঁয়াজ ডিমের দরকার হয় কাকুর দোকানে সেটাও পাওয়া যায় আর কাকু ইচ্ছা করেই সমস্ত রকমের জিনিস দোকানে রাখেন কেন না গ্রাম তো গ্রামের মানুষের হঠাৎ যদি কোনও কিছু জিনিসের দরকার পড়ে তাদেরকে সেই কোন বাজারে গিয়ে জিনিস নিয়ে আসতে হবে তারপরে সে করতে পারবে সেই জন্য যদি গ্রামের দোকানে ওটা পেয়ে যায় তাহলে হটাত করে কোনও জিনিসের দরকার হলে সে তাহলে ওই দোকান থেকেই পেয়ে যাবে এতে করে গ্রামের মানুষেরও যেমন সুবিধা আছে সেরকম কাকুরও আছে কাকুরও বিক্রিবাটা ভালোই হয় এজন্য কাকুর দোকানে সব কিছুই পাওয়া যায় আর জিনিসপত্র কেনার সময় কাকুর সঙ্গে বিশেষ খুব একটা দর কষাকষি করতে হয় না কাকু ন্যায্য দামই নেন আর যদি বলা হয় যে পরে টাকা দেব তাতেও কোনও সমস্যা হয় না কাকু সেটাও করেন যে জিনিস দিয়ে দেন পরে টাকা দিলেই হয়